বাংলা ভাষা আমাদের একটা খুবই মিষ্টি ভাষা যার সঙ্গে আমরা সময়ের সাথে চলতে পারি এবং কি আমাদের এই ভাষা আমাদের বাংলা বাঙালিরা বাংলা ভাষা খুবই মিষ্টি ভাষা এই বাঙালিরা বাইরের দেশে গেলে পরে এদের কিন্তু বাংলা ভাষা চলবে না ওখানে হিন্দি হোক গুজরাটি হোক সংস্কৃত হোক চলবে কিন্তু আমাদের দেশে কি পশ্চিমবঙ্গ মানুষের কাছে বাংলা ভাষাটাই হচ্ছে একদম সামাজিক বিশেষ ভাষা তাই এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলা ভাষা আমাদের খুবই একটা সাধারণভাবে খুব ভালো একটা ভাঁষা তাই আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধা করি